হ্যাঁ আমার জায়গায় চন্দ্রকোনা টাউনে লাইব্রেরী আছে আমার বাড়ির খুব কাছেই চন্দ্রকোনা গ্রন্থাগার ওখানে আমি বই পড়তে যেতে খুব পছন্দ করি বিভিন্ন রকমের বই পড়ি উপন্যাস পড়ি পথের পাঁচালি চোখের বালি ঘরে বাইরে দেবদাস শ্রীকান্ত এগুলো আমাদের বহু বার করে পড়া আমি বারবার এই বইগুলো নিয়ে আসি পড়ি আবার ফেরত দিয়ে আসি এই বইগুলো একবার পড়লে তো হয় না বারবার পড়তে ইচ্ছা করে আমি বারবারই পড়েছি এছাড়াও বহু উপন্যাস আমি ওখান থেকে নিয়ে এসেছি আর ওখানের যে লাইব্রেরিয়ান আছেন উনিও খুব ভালো আর আমাকে এক একটার বেশি তো বই দিতে চান না ওটা নিয়মের মধ্যে নেই তো ওখানে বলেন যে আপনি একটু বসে এখানে পড়ে যান কিছু জিনিস আছে যেগুলো আমি ওখানে পড়ে আসি আবার বাড়ির জন্য একটা নিয়ে আসি প্রত্যেক দিনই আমি প্রায় একটা করে বই ফেরত দিয়ে আসি আমার বই পড়াটা খুব নেশা ওই জন্য একদিনে উপন্যাস সারা হয় না তবে এমনি যে কোনো গল্পের বই নিয়ে এলে আমি একদিনেই ফেরত দিয়ে আসি